হ্যাঁ রে কী করছিস ও তা স্কুল কবে যাবি যাবি তো কালকে স্কুল হ্যাঁ যাবো তো হুম শ্যামল স্যারের ক্লাস আবার যা কড়াকড়ি শ্যামল স্যারের পড়া না করে নিয়ে গেলেও সমস্যা ও কড়া টিচার তোর পড়াটা হয়েছে শ্যামল স্যারের হুম আমারও তো হয়নি যা এইবারেই পড়াটা আবার কঠিন পড়াটা খুব কিচ্ছু করা যাচ্ছে না সমস্যার মধ্যে পড়া গেল যেদিন যেদিন দেখবি আমাদের ক্লাস থাকে সেদিন সেদিন স্যার আসবেই হ্যাঁ বন্ধ করি এমনটা নয় প্রতিদিনই আসে বিশেষ করে যেদিন যেদিন ক্লাস থাকে সেইদিন সেইদিন বেশি বেশি করে না বেশ বেশ ঠিক আছে তাহলে কালকে স্কুল যাবো কিন্তু হ্যাঁ হ্যাঁ আর পড়াটা মনে করে করে নিয়ে যাবি হুম হুম বেশ ঠিক আছে রাখছি হ্যাঁ হুম